আমি বাইক নিয়ে অনেক জায়গা গেছি সবচেয়ে আমার প্রিয় জায়গা হচ্ছে দার্জিলিং বাইক নিয়ে যেতে ভালো লেগেছে কেন বলতে দার্জিলিং হচ্ছে ঠাণ্ডার দেশ কুয়াশা মেঘে ঢাকা থাকে একদম খুব সুন্দর লাগে ওই পাহাড়ি এলাকায় বাইক চালাতে খুব ভোরবেলা তো আরও দারুণ দারুণ লাগে একদম ঠাণ্ডা ঠাণ্ডা ঠাণ্ডা লাগবে জ্যাকেট পরে বুট পরে হেলমেট পরে বাইক চালাতে বাইক নিয়ে যেতে যেতে ওই গায়ে ঠাণ্ডা যে আবহাওয়াটা পড়বে খুব সুন্দর লাগবে মানে দার্জিলিং একদম হেভি হেভি ঠাণ্ডার দেশের জন্য একদম দার্জিলিং বেস্ট বাইক নিয়ে আমার দার্জিলিং যেতেই ভালো লেগেছে